হ্যাঁ নমস্কার স্যার হ্যাঁ আমি ইয়ে মনীষা পারভিনের হচ্ছে বাবা বলছি আর কি আপনি আপনি রঞ্জিত স্যার তো বলছি স্যার যে আগামী দোসরা অক্টোবর যে আপনাদের এখানে গান্ধি জয়ন্তী অনুষ্ঠানটা হলো ও দিন তো আসতে পারিনি আমার মেয়ের বিভিন্ন ধরনের অংশগ্রহণ করেছিল তার মধ্যে হচ্ছে ইয়া ছিল কবিতাও বলেছে ও নাচও করেছে সেই জন্যে আসতে যেহেতু পারিনি ওই জন্য আপনার কাছে জিজ্ঞাসা করছি যে আমার মেয়ের কেমনভাবে ঠিকঠাকভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল তো

হ্যাঁ কেন নিয়ে যাব না যদি ভালো পারফরমেন্স দিয়ে থাকে তাহলে আমার তো নিয়ে যেতে কোনো অসুবিধা নেই কিন্তু ম্যাম বলছি ও একটু ভয় পায় আর কি মানে বাড়িতে সারা সকাল থেকে ও বলছিল যে আমার ভয় পাচ্ছে ভয় পাচ্ছে আমি কবিতা বলতে পারব না আমি নাচ করতে পারব না সেই জন্যে আপনাকে কল করে জিজ্ঞাসা করা ও ঠিকঠাক করেছিল তো

হুম আর বাইরে কবে আছে আচ্ছা ওখানে মানে থাকা খাওয়া নিয়ে যাওয়া আপনাদের ব্যবস্থা তো আচ্ছা তাহলে তাহলে ঠিক আছে আমার মেয়ে যাবে ও কোনো অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে এটাই জানার জন্য কল করছিলাম ধন্যবাদ ধন্যবাদ স্যার